পশ্চিমবঙ্গের প্রধান সামাজিক বা সম্প্রদায় সংগঠন আন্দোলনগুলি হলো মিশন স্মাইল প্রসারী এবং সিআইএনআই মিশন স্মাইল সংগঠনটি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে যেমন এটি প্রধানত চিকিৎসার দিক থেকে আমাদের সাহায্য করে বিশেষ করে শিশুদের মুখমণ্ডলে যে ধরনের মানে সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলির সমাধান করতে এই মিশন স্মাইল স্মাইল আমাদের সাহায্য করে গরীব শিশুদের স্বাস্থ্য কীভাবে পুনরুদ্ধার করবে আমাদের পাশে থাকে এই মিশন মাইন স্মাইল তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে প্রসারী এই প্রসারী সংগঠনটি আমাদের যে সমস্ত সাহায্য করে সেটি মূলত গ্রামীণ উন্নয়নের দিক থেকে গ্রামে মহিলারা কীভাবে উন্নতি করবে এখনো পর্যন্ত পিছিয়ে আছে তাদের পাশে দাঁড়ায় তাদের মানে তাদের দিকে লক্ষ্য করে লক্ষ্য রেখে কৃষি ও গ্রামীণ জীবিকার উন্নতি ঘটায় সমাজে মানে নারীদের অবস্থান অনেকটা এখনও পিছিয়ে আছে সে দিকে তারা তাদের পাশে দাঁড়িয়ে তাদের আরও শক্তিশালী করে এবার সিআইএনআই সেনাই সিআইএনআই সংস্থাটি যেমন সিআইএনআইয়ের ফুল ফর্ম হলো চাইল্ড ইন নিড ইন্সটিটিউট এটি শিশু ও মাতৃ স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে সিআইএনআই তাদের লক্ষ্য কি শিশুদের উন্নয়ন ঘটানো স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া বিশেষ করে দরিদ্র পরিবারগুলিতে শিশুরা বেশি করে অসুস্থ হয়ে যায় তখন তারা এই সিআইএনআই সং সংগঠনটি তাদের পাশে গিয়ে সেইসব শিশুদের মানে চিকিৎসা করে তাদের সুস্থ করে তোলে এই সংগঠনগুলির নাগরিক সাংও সাংস্কৃতিক এবং পরিবেশগত প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে এরা এইভাবে পালন করে আসবে